সাধারণত আমার মতে কৃষকদের একত্রিত সব রকম পশু এক সাথে চাষ করা উচিত নয় যে আমি বলতে চাইছি যারা হাঁস মুরগি গরু ছাগল এই টাইপের প্রাণী চাষ করে তাদের সবাইকে আলাদা আলাদা জায়গায় চাষ করা উচিত গরুর জন্য একটা জায়গা ছাগলের জন্য একটা জায়গা হাঁসের জন্য একটা মুরগির জন্য একটা একত্রিত চাষ করলে হাঁসের রোগ মুরগিতে মুরগির রোগ গরুতে তাতে কী হবে রোগগ্রস্ত হলে সব প্রাণী একসাথে রোগগ্রস্ত হয়ে যাবে তাতে কষকদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে সেই জন্য একত্রিত চাষ করা উচিত আর প্রাণী যখন চাষ করা হবে এখন অনেক করেণই একসাথে চাষ করা লাভজনক যেমন আমি বলতে চাইছি এক হাজার মুরগি চাষ করা লাভজনক কেউ যদি দশটা চাষ করে কেউ যদি এক হাজার মুরগি চাষ করে যে এক হাজার মুরগি চাষ করছে তার লাভের সংখ্যাটা অনেক বেশি সেই জন্য যে পশু চাষ করে সেগুলো অনেক পশু একসাথে চাষ করা উচিত তাহলে এইভাবে পশু চাষ করলে সাধারণত ভালো হবে